পূর্ব বর্ধমান জেলায় স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থা খুবই উন্নত এই স্বাস্থ্য পরিষেবার উন্নত আমাদের বেসরকারি যে নার্সিংগুলো আছে ড্রিম লাইন হাসপাতাল প্রদীপ দীপ নার্সিং হোম দা সান হসপিটেল এগুলো তো আরও উন্নত আমাদের বর্ধমানে যে সরকারি হসপিটাল আছে সরকারের হসপিটালের ট্রিটমেন্ট তো খুব সুন্দরই হচ্ছে পাশাপাশি আমাদের বেসরকারি যে হসপিটাল যে নামগুলো আমি বললাম সেগুলাতে আরও উন্নত পরিষেবা খুবই ভালো